আমার খাবারে অ্যালার্জি আছে সেটা হলো চিংড়ি মাছ চিংড়ি মাছ খাবার আমার চিংড়ি মাছ কোনো দিনও খাওয়া হয় না কারণ চিংড়ি মাছ দিয়ে যে তরকারিটা রান্না করা হয় সেই তরকারিটা আমার কোনো দিনও খাওয়া চলে না চিংড়ি মাছ এমনই একটা জিনিস যেটা খেলে আমার শরীরে অ্যালার্জি হয় আর অ্যালার্জি হওয়ার ফলে আমার কিছু দিন আগে চিংড়ি মাছ খেয়ে প্রচুর অ্যালার্জি হয়েছিল কারণ গোটা গায়ে বেরিয়েছিল ডাক্তার দেখাতে হয়েছিল ডাক্তার তখন বলেছিল চিংড়ি মাছের কোনো জিনিস যে তরকারিতে দেওয়া থাকবে সেটা না খাওয়ার জন্য আর চিংড়ি মাছ সবসময় অনেক ক্ষেত্রে চিংড়ির মালাইকারি চিংড়ি চিংড়ি দিয়ে লাউ চিংড়ি চিংড়ি দিয়ে এঁচোড় চিংড়ি নানা রকম চিংড়ি মাছ দিয়ে অনেক তরকারি হতে থাকে আমি সেই সেই সময় কোনো তরকারি খাই না আপনার কি খাবারে কোনো অ্যালার্জি বা কোন খাবার খাওয়া মানা আছে চিংড়ি মাছ খাওয়া মাছেরটা রান্না করার সময় আমাকে অনেক সময় সেটার ওপর কাজ করতে হয় কারণ আমি রান্না করার সময় চিংড়ি মাছের যখন রান্না করি সেই তরকারিটা আমি টেস্ট করতে পারি না আমি অন্য কাউকে দিয়ে টেস্ট করিয়ে নিই আর সেটা ভালোভাবে ধোয়ার পর হাতটা সাবান দিয়ে ধুয়ে নিই সব কিছু ঠিকঠাক করে দিই কারণ মানুষের শরীরে যেটা মানা থাকে সেটা খাওয়া উচিত নয় সেটা খাওয়ার পরে শরীর আরও খারাপ হতে থাকে আমাদের দৈনন্দিন জীবনে মাছ চলতেই থাকে তাই মাছেদের মধ্যে যেটা আমার মানা থাকে আমি সেটা খাব না কারণ দৈনন্দিন অভ্যাসের ক্ষেত্রে বা সচরাচরের ক্ষেত্রে চিংড়ি মাছ হচ্ছে অত্যন্ত অ্যালার্জিটিক জিনিস যেটা খেলে মানুষের দৈনন্দিন জীবনে চিংড়ি মাছ খাওয়া উচিত তাছাড়া আমাদের বাড়িতে বেগুন খাওয়াও মানা থাকে বেগুনও এক সময় একটা ছোটো এ ছোটো ছোটো ছোটো বেগুনগুলো কাটার পর হাতে চুলকাতে থাকে তাছাড়া এই বেগুনও এক এক সময় অ্যালার্জি বহন করে তাই ডাক্তারবাবুরা বেগুন চিংড়ি মাছ কয়েকটা জিনিস খেতে মানা করে দেয় আমার চিংড়ি মাছেতে অ্যালার্জি আছে সেই কারণে আমি চিংড়ি মাছটা খাই না সেটার ওপরে কোনো কিছু কাজ করতে হলে আমি নানা রকম প্রোটেক্ট নিয়ে সে কাজটা করতে থাকি যাতে আমার কোনো দিনও বা কোনো সময় বা কোনো কিছুতেই অসুবিধা না হয় আয় পো চিংড়ি মাছ খাওয়ার ফলে আমার হচ্ছে কোনো প্রবলেম হয় বলে আমি সেই তরকারিটা খাই না ওসব দিকে কোনো কিছু ব্যাপারে আমার কোনো ইয়ে নেই